হ্যালো এটা কি ক্যাব আমি সতেরোই অক্টোবর কাঁথি থেকে ধর্মতলা অবধি যাওয়ার আছে হ্যাঁ তো ওখানে সতেরোই অক্টোবর আমি কাঁথিতে ওখানে চড়ব আর ধর্মতলায় হ্যাঁ ওখানে ধর্মতলা অবধি গিয়ে ওখানে আসলে ধর্মতলায় ওখানে মা বাবা রয়েছে তো তো ওখানে তাদেরকে ওখানে তুলে নিয়ে একটু ওই দক্ষিণেশ্বরে কালী মন্দির যেটা আছে ওখানে একটু পুজো টুজো দেওয়ার আছে তো ওই দিন কাঁথি থেকে ডিরেক্ট যাব ধর্মতলা অবধি তো ধর্মতলায় ওখানে মা বাবাকে তোলার পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ওখানে পুজো টুজো দেওয়ার পর ওই গঙ্গায় ওখানে স্নান টান করে পুজো টুজো দেওয়ার পর ওখান থেকে ধর্মতলা আবার আবার ওই ধর্মতলা থেকে হয়েই আবার কাঁথিতে ফেরার আছে আবার ওখানে কাঁথিতে ফিরব তো ওখানে যাওয়ার সময়ে এই কাঁথি থেকে আমি একাই যাব তারপর ধর্মলা থেকে ধর্মতলা থেকে ওখানে তিন জন তাহলে আমি আর বাবা মা তারা দু জন টোটাল তিন জন তাহলে ধর্মতলা থেকে তিন জন ওই দক্ষিণেশ্বর মন্দির অবধি তারপর ওখান থেকে আবার কাঁথি হ্যাঁ ওখান থেকে ডিরেক্ট আবার কাঁথিতে ফেরা হবে তো ওখানে কতটা কত টাকা কী না যা লাগবে বা কতটা কী জার্নির জন্য ক টাকা করে হিসেব করে ওটা একটু তাহলে আমি নম্বরটা দিচ্ছি ওটা তাহলে হোয়াটসঅ্যাপ করে দিন আপনি আপনার নম্বরটা একটু মেসেজ করে দিন বা এই নাম্বারটায় একটু মেসেজ করে দিন আমি তাহলে ওখানে আর যা কিছু ডিটেলস কত টাকা কী লাগবে কোন রুটে যাওয়া হবে ওই ওগুলো একটু শেয়ার করে দিন তাহলেই হবে আচ্ছা তাহলে